রাইড করার জন্য আমার প্রিয় ধরনের বোর্ড হচ্ছে সার্ফ বোর্ড ফোম বোর্ড যা আট থেকে নয় ফুট লম্বা হয় ফলে রাইড করার সুবিধা হয়